হ্যাঁ প্রথমে আঁকার সময় আমি অনেকেই দেখেছি যে প্রথমেই তারা চায় যে আগে রং তুলি দিয়ে রং দিয়ে ভালোভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলার কিন্তু প্রথমেই আমার যেটা মনে হয় আগে তুমি পেন্সিলটাকে দিয়ে যতো পারবে কাজ করো একটা পেন্সিল দিয়েই মানে অনেকটা একটা ছবির পোরট্রেট থেকে শুরু করে মানে পুরো স্কেচ রংটা পর্যন্ত বদলে দেওয়া যায় তা আগে আমার মনে হয় ড্রয়িঙের সব থেকে বেশি ইম্পরট্যান্ট যেটা সেটা হল যে পেন্সিলটাকে তুমি কীভাবে কাজে লাগাচ্ছো কারণ পেন্সিলটাকে তুমি অনেক রকমভাবে ধরে কিন্তু ওটাকে পুরো একদম কভার আপ করতে পারো কোনো রকম রং ছাড়াই মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি যেগুলো হয় যদি লক্ষ্য করে থাকেন আপনারা তো বুঝতে পারবেন যে একটা ছবি কিন্তু রং ছাড়াও অ যথেষ্ট সুন্দর হয় তো অনেকেই দেখেছি কী করে মানে ছবিটা কোনো রকমভাবে এঁকে নিলো এঁকে নেওয়ার পরে আগেই রংটা কীভাবে করবে রং দিয়ে ফুটিয়ে তুলবে এই চেষ্টাটা করতে চায় তো আমি এটা আমার আমার মনে হয় যে আগে পেন্সিল দিয়ে আগে সুন্দরভাবে জিনিসটাকে আগে তৈরি করা এবার যদি কারোর পেন্সিলের রঙটা ভালো না লাগে ব্ল্যাক এন্ড হোয়াইট ভালো না লাগে সে অবশ্যই রং দিতে পারে হ্যাঁ তো অবশ্যই প্রথমে আগে ওইটাই আমি বলবো যে যেন দেখে আর কীভাবে তারা সেটা এড়াতে পারে তো আমি এইটাই বলবো যে অবশ্যই তাদের শিক্ষকের সাতে সেটা নিয়ে পরামর্শ করা উচিত যে এই জিনিসটা ভালো লাগজে কি না বা এইটা যদি আমি করতে চাইছি এটা কি করাটা উচিত হবে কি না তো অবশ্যই আমার মনে হয় যে শিক্ষকরা তাদের আরো নতুন রাস্তা দেখাবেন যে এরমভাবে করলে এইটা করা যেতে পারে আর একজন ভালো শিল্পী হতে কতোটা চর্চার প্রয়োজন তো আমি বলবো যে কেউ যদি প্যাশনেটলি কোনো জিনিস করতে চায় তাকে আশা করি বলতে হবে না যে কতোটা পরিমাণ প মানে শীলে ইয়ে করতে হবে চর্চা করতে হবে ব্যাপারটা কেউ যো কোনো জিনিসটা যখন মন থেকে চাইছে সেটা কিন্তু অটোমেটিক টাইম দিয়ে ধৈর্য সহকারে করবে সেটার জন্য তাকে আলাদা করে বলতে হবে না যে তুই এটা নিয়ে পড় বা এটা নিয়ে কর এটা এই কর তো আমার এইটাই ধারণা আর কি